কিছু কুসংস্কার বলতে আমার এলাকার কিছু মানুষ খুবই মানেন সেটা হচ্ছে সকালে এক চোখ দেখালে সবাই ভাবে তার দিনটি খুবই খারাপ যাবে এবং আপনি কোথাও বেরোচ্ছেন তখন যদি বিড়ালে রাস্তা কাটে তখন সে মানুষটি দাঁড়িয়ে যায় কারণ তখন বেড়ালে রাস্তা কেটে যাওয়া রাস্তাটি দিয়ে গেলে তাদের অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা থাকে তাই জন্য তারা দাঁড়িয়ে যায় এবং সকালে উঠে এক শালিক দেখা মানে তাদের দিনটি আরও খারাপ যাবে তাই জন্য তারা জোড়া শালিকই দেখতে চায় এবং কোথাও বেরনোর সময় কেউ যদি পেছনে ডাক দেয় সেটাকেও অশুভ হিসেবে মানা হয় এবং বা আবার কেউ বাড়ি থেকে বেরোচ্ছে তখন পেছনে যদি কেউ হাঁচি দেয় তখন সে মানুষটি কিছুখণের জন্য দাঁড়িয়ে যায় নাহলে ভাবে তাদের সামনে কোনো বড়ো বিপদ হতে পারে